এক এক দুহাজার দশ পাঁচ দশ দুহাজার বারো দুই ছয় দুহাজার চার পাঁচ পাঁচ দুহাজার এগারো ছয় এক দুহাজার তেরো